আমি আমার বাড়িতে উল্লম্ব বাগান করেছি আমি আমার উল্লম্ব বাগানে বিভিন্ন ধরনের গাছ রেখেছি যেমন মানি প্ল্যান্ট অ্যালোকেসিয়া পালং শাক লেটুস শাক লঙ্কা প্রভৃতি গাছ আমি আমার উলো উল্লম্ব উদ্যানে রেখেছি উল্লম্ব উদ্যান করার একটাই সুবিধা উল্লম্ব উদ্যান করতে গিয়ে বিভিন্ন বিভিন্নভাবে আমরা সাহায্য পেয়ে থাকি যেমন উল্লম্ব উদ্যান করার সময় আমাদের সেচ ব্যবস্থার জন্য বিশেষ গুরুত্ব দিতে হয় না একই সরলরেখায় গাছ রাখার ফলে জল দেওয়ার একটা সুবিধা আমরা পেয়ে পেয়ে থাকি আবার দেখা যায় এই উল্লম্ব উদ্যান করার ফলে বাড়ির সৌন্দর্য্য অনেকটা বেড়ে যায় একই সরলরেখা একই পরিমাপ দূরত্বে রাখার ফলে বাড়ির সৌন্দর্য্য অনেকটা বাড়ে